যে ব্যক্তি সবেমাত্র আঁকা শুরু করেছে তার দক্ষতা উন্নত করতে আমি পরামর্শ দেব তাকে সুন্দর করে আঁকতে হবে তারপরে সে বড় জায়গায় যেতে পারবে বড় জায়গায় যাওয়ার চেষ্টা যদি মনের ইচ্ছা থাকে যে আমি বড় জাগায় যাব তাহলে সে যেতে পারবে না হলে পারবে না ভালো শিল্পী হলে ভালো জায়গায় তার মান সম্মান বাড়ে অনেক উঁচু জায়গায় যাওয়া যায় মানুষ তাকে এক ডাকে চেনে কল্পনা করে ছবি আঁকলে

আলাদা একটা মান থাকে যেমন আমরা দেখেছি ফাইন আর্টস ক্লাব ফাইন আর্টস থেকে কত নামী দামি শিল্পী বার হয় বা কলকাতায় অনেক আর্ট কলেজ আছে সেখানে তারা শিখে ভালো কাজ করে জীবিকা অর্জন করে একটা শিল্পী হতে গেলে ভালো শিল্পী হতে গেলে তাকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে

মন থেকে যে আমি এটা করব আমি এটা পারব আমাকে এটা করতেই হবে সেইভাবে এগিয়ে যেতে হবে তা না হলে পারবে না সে